হ্যাঁ কোথায় বলুন তো কোন রপোরশানটা বলুন আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা ফেরত বলতে তো আপনি তাহলে ওটা ইয়ে করুন রিফান্ড করে দিন রিফান্ড বা রিটার্ন বলছি ম্যাডাম আমরা তো এসব বিষয় এই সব বিষয়ে তো আমরা কিছু জানি না আপনি ইয়ে করুন ওই দেখুন না আপনি যেখান থেকে নিয়েছেন না ওখানে দেখুন রিটার্ন পরিষেবা আছে কি না একটু দেখে নিন না তাহলে তো ম্যাম আমরা কিছু করতে পারবো না কারণ আমি সো আমি শুধু ডেলিভারি করি ম্যাডাম কারণ আমার কাছে শুধু তো একটা কম্পানি আসে না আমি বিভিন্ন কম্পানি থেকে মাল এ করে আমি সব জিনিসগুলো মানে ডেলিভারি করতাম আর আপনি যেখান থেকে হ্যাঁ আপনি যেখান থেকে অর্ডার করছিলেন না যে আমি পেয়েছি ঠিক আছে কিন্তু আমি তো মানে রিফান্ড তো আমি ইয়ে করতে পারি না কোম্পানি না করলে তো আমি কী করে আপনাকে রিফান্ড করবো আমার তো নিজে থেকে আমি রিফান্ড করতে পারবো না একটু ভাবুন হ্যাঁ না না আমি আমি বলছি ম্যাডাম শুনুন শুনুন আপনি ওটা ভুল বুঝঝেন অ্যাকচুয়েলি ওগুলো প্যাকিং করে আসে আসায় ঠিক আছে এবার কোন কম্পানি দিয়ে আসছে এবার আমরা তো দেখতে পাচ্ছি না প্যাকিং করা সব আছে কিন্তু আমরা তো ওটা খুলে দেখি না আমরা কী আছে না আছে আপনি কী অর্ডার করছেন আমরা তো সেটা দেখতে পারি না কম্পানি থেকে প্যাকিং করে আসে আমাদের কাছে আমরা সেই হিসাবে ডেলিভারি করি আপনি ওইটা না না আপনি দেখুন আপনি সিআইএসএপি মানে যেখানে বলছিলেন অর্ডার দিয়েছিলেন সেখানে দেখুন রিটার্ন পলিসি আছে কি না আচ্ছা রিটার্ন পলিসি নেই তাহলে তো মনে হয় রির্টান হবে না তাহলে আপনি এক কাজ করুন না ওই কাস্টোমার কেয়ারে ফোন করুন ওই যে আপনার ওই যেটা দিয়ে

আচ্ছা ঠিক আছে রাখুন